হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলছি বলুন হ্যাঁ সতেরো আঠেরোর শেষের দিকে রুম পেয়ে যাবেন কিন্তু ম্যাম একটু আগে থেকে বুক করতে হবে যেহেতু পুজোর সিজন তো অলরেডি অনেক বুকিং হয়েছে একটু আগে থেকে আমাদেরকে জানিয়ে রাখতে হবে আগে থেকে বুক করে আসতে হবে কটা রুম লাগবে আপনাদের হ্যাঁ ডবল বেডের রুমও আছে সিঙ্গল বেডের রুমও আছে এবারে আপনাদের কটা কীরকম লাগবে বলুন আচ্ছা হ্যাঁ যদি আপনারা ডবল বেড নেন তাহলে সেই সেই রুমের চার্জ যত হ্যাঁ ডবল বেডের রুমের চার্জ আছে প্রায় ফোর থাউজেণ্ড পার নাইট আর সিঙ্গল বেড রুমের চার্জ আছে টু থাউজেণ্ড করে পার নাইট হ্যাঁ আপনাদের ওই বিগ মিল থাকবে চার বেলার সকালে ব্রেকফাস্ট তারপর লাঞ্চ সন্ধের স্ন্যাক্স আর রাতের ডিনার নিয়ে সবকিছু নিয়ে জিএসটি ওই নিয়েই সব মিলিয়ে এটা রেট আছে না গাড়ি তো এখান থেকে না এখান থেকে প্রোভাইড করা হয় না তবে আপনারা ঠিক করলে রিসর্টের ভেতর থেকে এসে তারা নিয়ে যাবে যদি আপনারা বলেন সেটা আমরা করে দেব হুম আচ্ছা আচ্ছা আপনার নামটা কী যেন ম্যাম চৈতালী ঘোষ আর ফোন নাম্বারটা বলুন হুম হুম এই ফোন নাম্বারটাই তাহলে দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি সতেরো তারিখ জন্য বুক করে রাখলাম হুম থ্যাঙ্ক ইউ রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি কনফার্ম করে দিচ্ছি বুকিং ঠিক আছে